ও ওখানে কোনো কোনো আর কোনো স্টাফ আছে কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা পুরনো দিনের দরজা তো দাদা একটু সমস্যা হবে তো আমি স্টাফকে একবার বলে দিচ্ছি যে ওখানে গিয়ে জিনিসটা দেখতে এরকম তো হয় না আপনার রুম নম্বর কত দিয়েছে ও আচ্ছা আচ্ছা তা যে রুম নম্বর দিয়েছে সেই রুমটার একবার আমি দেখি দেখছি যে কত দূর কি আছে তবুও ওটা পুরনো দিনের দরজা তো বুঝতেই পাচ্ছেন অনেক তো ট্রাভেলার মানে আসে বা ট্রাভেল করতে আসে প্রবলেম তো হয় না সে ক্ষেত্রে হয় সমস্যা হয়েছিলো তাই জন্য বন্ধ আছে তো আমি লোক পাঠাচ্ছি পাঠিয়ে ওটাকে আমি ঠিক করার ব্যবস্থা করছি আপনি কিছু মনে করবেন না আমি দেখছি ওটা নিয়ে আর সব পরিষেবা আচ্ছা স্যার কিছু মনে করবেন না আমি ওটা লোক দিয়ে একটু পাঁচ মিনিট ওয়েট করেন আমি লোক দিয়ে ওটাকে আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি থাকুন সঠিকভাবে